আমি ফেসেসের একটা কাজল কিনেছি সেই কাজলটি খুবই সুন্দর এবং ভালো কাজলটা চোখে লাগালে অনেকক্ষণ অব্দি থাকে এবং চোখের চারপাশে ছড়িয়েও যায় না এবং জল লাগালে সেটি উঠেও যায় না তো আমি এটা আমার বন্ধুদেরকে নেওয়ার জন্যে বলেছি